পশ্চিম বর্ধমান জেলার প্রধান প্রাকৃতিক সম্পদ অবশ্যই ফাঁকা মাঠে ধান চাষ ধান এবং খনিজ সম্পদ বলতে মাটির নিচে যে কয়লা খনি আছে সেই কয়লা খনিগুলো পশ্চিম বর্ধমানের কয়লা এবং ধান এবং বিভিন্ন সবজি হচ্ছে পশ্চিম বর্ধমানের প্রাকৃতিক সম্পদ উৎস আরকি এইগুলো চ্যালেঞ্জ বলতে চাষের জমির জন্য বা চাষের জন্য যে পরিমানে জলের প্রয়োজন হয় সেই জলের সুস্থ বা পর্যাপ্ত পরিমানে ব্যবস্থা নেই এবং খনিজ সম্পদের কয়লার যে কয়লা তোলা হয় মাটির নিচ থেকে যে কয়লা তোলা হয় সেগুলো পরি মানে ভর্তি করার জন্য যে ওই জায়গাটাকে ভরাট করার জন্য যে কাজের উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ নেওয়া হয় না তার ফলে মাটির ভেতরে অনেকটা অংশ ফাঁকা পড়ে যাচ্ছে এবং একটা দোদুল্যমান অবস্থাতে পশ্চিম বর্ধমানের মানুষজন রয়েছে আর কি